আমি এই প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন এর থেকে আমি আমার ছোটবেলারও কিছু স্মৃতি অনুভব করছি আমার আমার আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা প্রায় আমাকে বাইকে করে ইস্কুলে দিয়ে আসতো বাইকের পেছনে যেহেতু বসে যেতে আমাকে হেবি সুন্দর লাগতো তো সেখান থেকে আমার বাইক চালানোর খুব ইচ্ছা এবং অনুভূতি হয় এছাড়াও আমি যখন আস্তে আস্তে বড় হয়ে উঠি তখন আমি এই জিনিসটা দেখি বাইকে প্রায় মুভি সিনেমা আমি জিনিসটা দেখতেই থাকি যে বাইক চালানো একটা আলাদাই ব্যাপার এবং একটা ছেলে হয়ে ছেলের কাছে একটা বাইক চালানোর মজাই আলাদা এবং বাইক নিয়ে আপনি নানা জায়গায় ঘোরার মজাই আলাদা আপনি যে কোনো জায়গায় ঘুরতে পারেন বাইক নিয়ে এছাড়াও যখন আমি ধীরে ধীরে বড় হতে থাকলাম এ আমি দেখলাম যে আমার বন্ধুবান্ধবরাও বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরে ছবি আপলোড করে এবং কিছু কিছু জায়গায় ভিডিও টিডিও বানায় তো এই জিনিসটা ডেডিকেটেড এই জিনিসটার এর ওপর ডেডিকেটেড করে যে আমারও আস্তে আস্তে বাইক চালানোর ইচ্ছা হলো এবং আমি বাইকটা শিখলামও এবং তারপরে আমিও তাদের মতো এরকম ছবি ছাড়ি বা ঘুরতে যাই তো আমার খুবই ভালো লাগে বাইক চালানো শিখে তারপর বাইক বিভিন্ন বিভিন্ন কাজে আমি ব্যবহার করে থাকি যখন আমার কোনো জায়গায় দরকার হয় কিংবা ঘুরতে যাই তখন আমি বাইকের জন্য বিভিন্ন কাজে ব্যবহার হয় কিংবা কোনো ইমার্জেন্সির কাজে যে কোনো জিনিস আমার খুব আর্জেন্ট দরকার কিংবা কোনো জায়গায় আমাকে পৌঁছাতে হবে সেখানেও আমি এই বাইকটাই ব্যবহার করে থাকি এছাড়াও এই বাইকটার মানে আমার একটা বাইক আছে আমার একটা পালসার বাইক আছে যেহেতু আমি অতিরিক্ত ব বড়লোক না তাই তাই আমার অত দামি বাইক হয়ে ওঠেনি যা বাইক আছে আমার তারই ওপরে একটা ভালোবাসা আছে আর আপনার জীবনের যে প্রথম বাইক কিংবা আপনি পরিশ্রম টাকা টাকাপয়সা দিয়ে আপনি যে প্রথম বাইকটা কেনেন তার প্রতি একটা আলাদাই ভালোবাসা জন্মায় সেই বাইকটাকে সেই বাইকটা নিয়ে যখন আপনি নানা জায়গায় ঘোরেন কিংবা সেই জায়গাটা এক্সপিরিয়েন্স করেন কিংবা মনে করুন যে আপনার স্বপ্ন থাকে যখন ছোট থেকে আপনি বাইক চালানো শেখেন সেই জিনিসটা নিয়ে আপনার বিভিন্ন এক্সপিরিয়েন্স হয় তখন সেই বাইকটার ওপরে আস্তে আস্তে ভালোবাসা জন্মায় এছাড়াও এর একটা উদাহরণ যখন একটা জিনিসও আপনার কাছে দীর্ঘস্থায়ী থাকতে থাকতে সেই জিনিসটা আপনার অতিরিক্ত দরকারে লাগে কিংবা আপনার সেটা শখের জিনিস হয় তখন সেই জিনিসটা আপনার অবভিয়াসলি ভালো লাগবে কিংবা তার উপরে তার প্রতি একটা ভালোবাসা জন্মাবে যেরকম যেটা হচ্ছে আমার বাইকের ওপরই জন্মেছে যে বাইকটা আমার অত্যন্ত শখের ছিল এবং সেটাকে আমি টাকা দিই মানে টাকা দিয়েই কেনাও জিনিস আমার কাজ করা থেকে প্রথম স্যালারি থেকে আমার এই বাইকটা কেনা তা তাই তাই বাইকের প্রতি আমার একটা ভালোবাসা জন্মে গেছে এবং এই বাইকটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি এছাড়া আমি যেখানেই কাজ করতে যেতাম সেখানে আমি বাইকটা নিয়ে যেতাম মোটামুটি আমি যেখানেই যাই সেখানেই প্রায় বাইকটা আমার সাথেই থাকে এছাড়া বাইকটাকে বাইকটার প্রতি আমার একটা যত্ন আছে যে এতো বছর হয়ে গেছে বাইকটাকে নিয়ে তা বাইকটার ওপরে মানে যে বাইকটাকে আমি কোনোদিন অবহেলা করিনি বাইকটা আছে বাইকটাকে আমি যখনই সময় পাই তখনই আমি বাইকটাকে প্রায়ই প্রায়ই সময় আমি ধোয়া মোছা করি এছাড়াও বাইকটাকে আমি প্রায় আপগ্রেড করতেই থাকি যে বাইকের গ্যারেজে নিয়ে গিয়ে আমি বাইকটাকে চেকআপ টেকআপ করাতেই থাকি তাই ভ এই বাইকটাকে নিয়ে আমার একটা আমার বাইকে এই বাইকে আমার অনেক ধরনের স্মৃতি জড়িয়ে আছে যেগুলো যেগুলো আমার খুব ভালো লাগে আমি যখনই মনে করি বাইকটাকে নিয়ে আমি যখন আমার পুরানো স্মৃতিগুলো মনে করি তখন সেগুলোর মধ্যে একটা আলাদাই অনুভূতি থাকে সে অনুভূতি আর বলে বোঝানো যায় না কিংবা এছাড়াও বাইকটা নিয়ে যেরকম ওই বাইকটা নিয়ে প্রথম আমার কী বলবো ও বাইকটা নিয়ে নিয়ে প্রথম আমার এমন একজন মানুষের সাথে দেখা হয় যাকে আমি খুব কাছ থেকে চিনি এবং তার সাথেও আমি বাইক নিয়ে অনেক প্রায়ই ঘুরতে থাকি তো সেটা একটা আলাদাই অনুভূতি ছিল আমার জীবনের প্রথম একটা আলাদাই অনুভূতি ছিল তার সাথে বাইক নিয়ে ঘুরতে যাওয়া বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া তাকে পেছনে বসিয়ে বাইক হালকা করে জোরে টার্ন দেওয়া তা এইসব নিয়ে অনেক স্মৃতি জন্মেছিল সেইসব কখনও ভোলা যায় না এই করতে বাইক আর প্রায় আমি যেখানেই যাই সেখানে বাইকটা আমার সাথে থাকে বলে আমার বাইকটার ওপরে একটা আলাদাই ভালোবাসা জন্মিয়ে আছে আমার বাইকটাকেও আমি আমার একজন ফ্যামিলি মেম্বার হিসেবেই দেখি আর এটা সত্যি কথা যে যে কোনো ছেলের কাছে তার বাইকে একটা আলাদাই স্বপ্ন এবং সব ছেলেই প্রায় তার বাইককে সমান হিসেবেই এবং সমান নজরেই দেখে এছাড়াও আমাদের এই বাইকটা তো আমি আর একা ইউজ করি না আমার বন্ধুবান্ধব এলেও এই বাইকই ইউজ করে এবং আমি তাদেরকে চালাতেও দিই বাইকটাকে চালাতেও দিই তা আমার সত্যি কথা বলতে আমার এই একটা জিনিসই চিন্তা যখন আমি কোনো বাইকটা বন্ধুর হাতে দিই তখন আমার প্রায়ই চিন্তা হতে থাকে যে বাইকটার ওপর বন্ধু সেই বাইকটাকে ঠিকঠাক যত্নে রাখতে পারবে কিনা এই করতে এই আমি যখনই কোনো বন্ধুকে আমার বাইক দিই তখন আমি অবভিয়াসলি তাকে অনেকবারই ফোন করে তাকে আমি প্রায় বলতে পারেন একটা থেকে বিরক্তই করতে থাকি তাকে আমি অনেক সময় বিরক্ত করতে থাকি যে বাইকটাকে ঠিকঠাক রেখেছে তো বাইকটার ওপর যত্ন নিচ্ছে কি না বাইকটাকে একটু ধোয়া মো ধোয়ামোছা করছে কি না বাইকটাকে নিয়ে আমার প্রায় অনেক ধরনেরই চিন্তা হতে থাকে মাথায় তা এই যা আমার অনুভূতি